আমার এখানে কোয়েশ্চেন হলো কী কীভাবে বাংলা ভাষা তার ইতিহাস জুড়ে অন্য ভাষাকে প্রভাবিত করেছে বেসিকালি আমাদের মাতৃভাষা বাংলা হলেও বাংলাটা কিন্তু সচরাচর বাংলা হয় নি আমরা জানি খরস্থি ভাষা সেখান থেকে উৎপন্ন হয়েছে সংস্কৃত ভাষা সে সংস্কৃত ভাষা তদ্ভব তৎসম ও অর্ধ তদ্ভব বা অর্ধ তৎসমরুপী ভেঙে যে ভাষার জন্ম দিয়েছে সেটিই হলো আমাদের বাংলা ভাষা আমাদের সবার আগে আমাদের মাতৃভাষা ছিলো আমরা খরোষ্ঠী ভাষায় আমরা লেখা লিখি করতাম তারপর সেখান থেকে সংস্কৃত ভাষা এলো তার আগে পালি প্রাকৃত এগুলো খুব একটা সিম্পিল ভাষা গৌতম বুদ্ধ এই ভাষাগুলিকে নিয়ে চর্চা করেছিলেন আর এই ভাষাগুলো নিয়েই তিনি প্রচার করেছিলেন কথা বলার জন্য এবারে উচ্চারণের জন্য বাংলা ভাষা একটা পরিবর্তন হতে থাকে এই সংস্কৃত ভাষার কিছু কিছু শব্দ কিছু কিছু শব্দ চেঞ্জ হতে থাকে যেমন গেরাম গ্রাম এভাবে চেঞ্জ কিছু শব্দ হতে থাকে আর এই চেঞ্জের মাধ্যমে যেই ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের যে ভাষার আমাদের ভাষার একটা তারতম্য আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে সংস্কৃত থেকে আধভাঙা সংস্কৃত ভাষার উৎপন্ন হচ্ছে আর সেখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের যে বাংলা ভাষা সেই ভাষাটার এবারে বাংলা ভাষা কিন্তু শুধুমাত্র বাংলা ভাষা নয় ধরুন আমাদের আমাদের বাংলায় ডাচ স্পেন পর্তুগিজ ওলন্দাজ এরা ব্যবসা বাণিজ্য করতে এসেছে এরা এখান থেকে কী নিয়েছেন কী নেন নি সেটা পরের কথা যেটা ওরা আমাদের দেশকে দিয়েছেন সেটা হচ্চে তাদের ভাষা বা পরবর্তীকালে রুশ বলসেভিক জার্ম জার্মানি ভাষা এই ভাষাগুলোরও এখানে একটি আত্মপ্রকাশ ঘটতে থাকে আর সেই ভাষাগুলি একত্রে আমাদের যে বাংলা ভাষা সে ভাষাগুলিকে ধীরে ধীরে আমাদের সমৃদ্ধ করতে শুরু করে সে ভাষাগুলিকে সে ভাষাগুলি সমৃদ্ধ হওয়ার কারণে আমাদের যে আমাদের যে ভাষার আমাদের যে ভোকাবুলারি স্টক সেটা বাড়তে থাকে যেরকম চেয়ার টেবিল জুতো মোজা এই ধরনের ভাষা কোনো সময় আমাদের বাঙালি ভাষা নয় সেই ভাষাগুলিকে আমরা গ্রহণ করতে শুরু করি আর সেই ভাষাগুলিকে আমরা নিজেদের মতোন কথা বলতে শুরু করি এইভাবেই আমাদের নতুন নতুন কিছু ভাষা তারা এখানে প্রভাবিত হয়েছে শুধু তাই নয় আমরা যদি আমরা যদি একটু বাইরে আমরা যদি একটু পুরোনো দিনের যদি ঘটনা যদি আমরা তাকাই তাহলে সেখানে আম আমের যে ইংরেজি নাম সেটি ম্যাঙ্গো সে তার একটি মজার একটি গল্প রয়েছে যে তারা আম বলতে পারতো না ইংলিশ ইংরেজরা সেখান থেকে ম্যান গো এইভাবে ভাষাগুলিকে ওরা চালু করেছে আর সেভাবেই তারা কথা বলতো সেইভাবেই নতুন নতুন ভাষার উৎপত্তি ঘটেছে এইভাবে বাংলা ভাষা অনেক কালচারের সঙ্গে যুক্ত হয়ে নতুন ভাষা উৎপন্ন করে আমাদের নতুন নতুন মানে নতুন নতুন ভাষাকে তারা হচ্ছে প্রভাবিত করেছে তো এই বাংলা ভাষা অন্যান্য সংস্কৃতিকেও প্রভাবিত করতে সক্ষম